আমার পছন্দের খাবারগুলি হল ডাল আলু পোস্ত পোস্তর বড়া চিকেন আলুর দম দোপেঁয়াজা এবং ভাজা ভুজি খেতে আমি খুবই পছন্দ করি যেরকম শাক ভাজা শাক ভাজা পাট শাক কলমি শাক এরকম বিভিন্ন রকমের শাক ভাজা এবং পটল ভাজা উঁচ্ছে ভাজা সমস্ত রকমের ভাজা খেতে আমি অনেক পছন্দ করি এবং মাঝেমাঝে বাইরে খেতে যেতেও অনেক পছন্দ করি বাইরের খাবারের মধ্যে পছন্দটা হল যেরকম রেস্তোরাঁতে চাউমিন চাউমিন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চপ ও চিকেন চপ চিলি চিকেন এ ধরনের খাবার খেতে খুবই পছন্দ করি ফ্রাইড রাইস এবং যখন আমি স্কুল বা কলেজ স্কুল বা কলেজে পড়তাম তখন ফুচকা পাপড়ি চাট এই ধরনের খাবার খেতেও পছন্দ করতাম বন্ধুদের সাথে রাস্তায় দাঁড়িয়ে বা কোন স্টলে দাঁড়িয়ে খেতে ভালো লাগতো বা এখনও ভালোবাসি